বাংলা ভাষার ইতিহাস হল গিয়ে সংস্কৃত ভাষা এবং বাংলা ভাষার কথা যদি বলতেই হয় তাহলে সংস্কৃতের উপরই নির্ভর করে বাংলা ভাষার কিন্তু সৃষ্টি হয়েছে বাংলা ভাষায় আমরা এখন যত সহজেই কথা বলি বাংলা ভাষা কিন্তু এতটা সহজ সরল নয় বাংলা ভাষারও কিন্তু আবার দুইটি ভাগ রয়েছে একটি সাধু ভাষা এবং একটি চলিত ভাষা আমরা সাধারণত চলিত ভাষাতেই কথা বলে থাকি আগেকার দিনের গুরুমশায়েরা যাঁরা শিক্ষা দিতেন তাঁরা কিন্তু প্রত্যেকেই সাধু ভাষায় কথা বলে থাকেন আমরা এখন দেখেছি যখন ছোটোবেলায় যে বইগুলো পড়তাম যেগুলো আমাদেরকে গল্পের বইগুলি পড়তে দেওয়া হতো সেখানে কিন্তু আমরা সাধুভাষার ব্যবহার লক্ষ করে থাকি আবার অনেক গল্প রয়েছে সেখানেও কিন্তু আবার সাধুভাষার বিশেষভাবে ব্যবহার রয়েছে একটি শিশুকে যখন আমরা শিক্ষা দেব তখন কিন্তু তাকে সাধু এবং চলিত এই দুইটি ভাষা দ্বারাই আমরা শিক্ষা দেব বাংলা ভাষার যে কথা যদি বলতে চাই তাহলে আদি যে সনাতন জাতি ছিলেন তাদের থেকেই কিন্তু এই বাংলা ভাষার উৎপত্তি তেনারাই কিন্তু এই বাংলা ভাষাকে সংস্কৃত ভাষা থেকে টেনে টেনে নিয়ে এসে সৃষ্টি করেছেন সময়ের সাথে সাথে এটি কীভাবে যদি বিকাশ হয়েছে এই কথা বলতে হয় সময়ের সাথে সাথে অনেক বিকাশই হয়েছে কেননা আমরা আগে অনেক কথা সংস্কৃতের বলতাম তা কিন্তু আস্তে আস্তে বিবর্তিত হতে হতে আজ বাংলার রূপ ধারণ করেছে এই বিকশিত হয়েছিলো বলবো না প্রতিনিয়ত এখন হয়ে চলেছে বাংলা ভাষা